বাংলা আমাদের মাতৃভাষা ছোটোবেলায় আমি বাংলা পড়েছি অনেক লেখকরাও অনেক কিছু লিখেছে সেগুলোই পড়ে আমি এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম অনেক কিছু তাতে আমি শিখলাম আর যদি বাংলাটা যদি আমি নাই পড়তাম তাহলে আমি এতো কিছু জানতেও পারতাম না বিভিন্ন লেখক বিভিন্ন রকমের লিখেছে তারপরে আমরা অনেক কিছু শিখতে পেয়েছি যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি হাট এই কবিতাগুলি আমরা পড়েছি কম বেশি সবাই পড়ে থাকি বইয়ের মধ্যে তারপর হচ্ছে সাহিত্যের মধ্যে ওই যেমন আছে কাবুলিওয়ালা তারপর হচ্ছে মহেশের রথ ওইটাও একটা খুব সুন্দর ক গল্প গল্প পড়ে আমরা অনেক কিছুই বুঝতে পেরেছি এইভাবেই এইভাবে বাংলা ভাষা আমাদের আন্তর্জাতিক ভাষা হিসাবে এখন পৌঁছে গেছে জায়গায় পৌঁছে গেছে